পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু সাধারণ ভুল ধারণা পর্যটকদের মধ্যে থেকেই থাকে যেমন অনেকেই মনে করেন পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে শুধু কলকাতা কিন্তু তা তো নয় পশ্চিমবঙ্গে কলকাতা ছাড়াও অনেক দর্শনীয় স্থান রয়েছে বিভিন্ন জেলায় দার্জিলিং মুর্শিদাবাদ যে তারপর সুন্দরবন রয়েছে এরকম অনেক জায়গাই রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গের দেখার মতো ওর মধ্যে কিছু ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এছাড়াও অনেকে মনে করেন আবার পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে শুধু ভাত মাছ এগুলোই খাওয়ার কিন্তু তা সেটা ছাড়াও পশ্চিমবঙ্গে বিভিন্ন মানে তাক লাগিয়ে দেওয়ার মতো একেবারে হোটেলের খাবার থেকে পাঁচতারা যে রেস্তরাঁ রয়েছে সে রেস্তরাঁর খাবার পর্যন্ত বিভিন্ন রকম স্ট্রিট ফুড সব কিছু পশ্চিমবঙ্গে পাওয়া যেতে পারে এছাড়াও অনেকে আবার মনে করেন যে পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে শুধু দুর্গা পুজো তো পশ্চিমবঙ্গে দুর্গা পুজো ছাড়াও অনেক উৎসব রয়েছে অনেক উৎসব পশ্চিমবঙ্গে পালন করা হয় পয়লা বৈশাখ পালন করা হয় অন্যান্য আরও কিছু উৎসব রয়েছে পয়লা বৈশাখ কালী পুজো দীপাবলি এরকম আরও উৎসব রয়েছে পশ্চিমবঙ্গে বলা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো প্রচুর উৎসব দুর্গা পুজো ছাড়াও পশ্চিমবঙ্গে পালন করা হয়ে থাকে